হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আমি আমি রাস্তাতেই আছি আমার মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মতো লাগবে আর না না আমি পনেরো কুড়ি মিনিটের মধ্যেই ঢুকছি আমি রাস্তাতেই আছি একটু জ্যাম আছে মোটামুটি চলেই এসছি কুড়ি মিনিটের মতো লাগবে আর কি

আচ্ছা আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই কিন্তু অনলাইন হলে না ভালো হতো ম্যাডাম কী বলুন তো আসলে আমার কাছে না ই খুচরো নেই এখন তো বুঝতেই পারছেন যে এখনকার দিনে সবাই খুচরো মানে অনলাইনই পেমেন্ট করে তো তো আমার কাছে না এখন খুচরো নেই আপনি একটু অনলাইন পেমেন্ট করতে পারবেন গুগুল পে ফোন পে কিছু মানে ও গুগুল পে ফোন পে কিছু ইউস করেন না আপনি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি তাহলে তাহলে আপনি একটা কাজ করতে পারেন যদি খুচরোটা তাহলে আপনি রাখবেন আর কি কাছে আপনার তো হ্যাঁ এইখানে দেখাচ্ছে তিনশো কতো তেই একু একুশ টাকার মতো আছে তো আপনি তাহলে খুচরোটা নিয়ে রাখবেন আমি মোটামুটি ওই কুড়ি মিনিটের মধ্যে পৌঁছোচ্ছি আর কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হুম হুম হ্যাঁ